বলছি যে কালকে তো আমি আপনার কাছে দেখাতে গেলাম যে কদিন ধরেই জ্বর তো জ্বর তো ও কম বাড়ি এসে দেখতেছি যে জ্বর কমেনি উলটে আবার বেশি হয়ে গেছে তো কী করা উচিত এখন

ও আচ্ছা আর এখন ওই ওষুধটাই খেয়ে নেব

আচ্ছা ঠিক আছে